রাজনীতি মানে বুঝি আমরা হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা হয় মুসলিমরা তৃণমূল করে বি জে পিরা হিন্দুরা করে কিন্তু এই এই করেই সৃষ্টি হয় ঝামেলা কিন্তু আমরা মুসলিম হিন্দু এই করে করে তো মানে দাঙ্গা হয় কিন্তু বি জে পি বি জে পিরা হিন্দু মুসলিম তৃণমূল তাই এই এই করে মানে দাঙ্গা বাধে রাজ্য রাজ্যে এই করে চালানো খুব মুশকিল হয় এই এই রাজ্যের এই নীতি মানুষ বলে এখন আমরা তো জানি না আগে আগে জানতাম মমতা ব্যানাজ্জি মানে নীতি এখন হিন্দু মুসলিম এমন হয়ে গিয়েছে মানে বি জে পি বি জে পি হচ্ছে হিন্দুরা আর তৃণমূল হচ্ছে মুসলিমরা এই এই করে মানে দাঙ্গা বাধে এই হচ্ছে